স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য সাঁতারের সুবিধাগুলি হলো সাঁতারের সময় আপনার শরীরের প্রায় সব পেশী ব্যবহার করা হয় যা শক্তি সহনশীলতা এবং নমনীয়তা বৃদ্ধি করে সাঁতার কাটা হৃদপিণ্ড ও ফুসফুসকে শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে ক্যালোরি সাঁতার কাটা একটি কার্যকর ক্যালোরি বার্নিং ব্যায়াম যা ওজন কমানো বা বজায় রাখতে সাহায্য করে সাঁতার একটি নিম্ন প্রভাব ব্যায়াম যা জয়েন্টগুলিতে চাপ কমিয়ে দেয় সাঁতার আঘাতের পর পুনর্বাসনের জন্য একটি চমৎকার ব্যায়াম হতে পারে এছাড়াও সাঁতার অনেক সময় মানসিক চাপও কমায় সাঁতার কাটা শরীরের উপরে নিঃসরণ করে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে সাঁতার কাটা মনোযোগ মেজাজ এবং সামগ্রিক মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে নিয়মিত সাঁতার কাটা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে সাঁতার কাটার সময় আপনাকে নিয়মিত এবং গভীরভাবে শ্বাস নিতে হয় যা আপনার ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করে এবং শ্বাস নিয়ন্ত্রণ উন্নত করে সাঁতার কাটার সময় ডায়াফ্রাম ব্যবহার করা হয় যা শ্বাস প্রশ্বাসের পক্রিয়া আরো কার্যকর করে তোলে সাঁতার কাটা মনোযোগ এবং মানসিক শৃঙ্খলা বৃদ্ধি করে যা শ্বাস নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সাহায্য করে সাঁতার শেখার নিয়মিত অনুশীলন করার মাধ্যমে আপনার স্বাস্থ্য এবং ফিটনেস উন্নত হতে পারে বলে আমি মনে করি